আমাদের নদীয়া অঞ্চলে বিভিন্ন ধরনের পাখি দেখা যায় তাদের মধ্যে যেগুলি আমি বেশি দেখে থাকি সেগুলি হলো ঘুঘু কাক বুলবুলি ময়না টিয়াপাখি শালিক ইত্যাদি ঘুঘু প্রায় সব অঞ্চলেই দেখা যায় এবং প্রায় সব এলাকাতেই দেখা যায় এগুলি সাদা বা ধূসর রঙের হয় এবং তাদের লম্বা ঝুটিযুক্ত লেজ থাকে ঘুঘু শান্তির প্রতীক হিসেবেও বিবেচিত হয় কাকও অনেক অঞ্চলে এবং অনেক এলাকাতেই দেখা যায় এগুলি কালো রঙের হয় এবং তাদের দীর্ঘ খাড়া লেজ থাকে এবং কাককে আমরা অনেক সময় ঝাড়ুদার পাখি হিসেবেও চিনে থাকি বুলবুলিও ভারতের অনেক অঞ্চলে দেখা যায় এবং এগুলি বিভিন্ন রঙের হতে পারে তবে সাধারণত সবুজ হলুদ বা কমলা রঙের হয় বুলবুলি এখন খুব কমই দেখা যায় এবং তাদের সুন্দর গানের জন্য বুলবুলি পাখি পরিচিত ময়না ময়না পাখিগুলি দেখতে ধূসর বা সাদা রঙের হয় এবং তাদের দীর্ঘ লেজ থাকে ময়নাগুলি তাদের বুদ্ধিমত্তার জন্য পরিচিত এবং তারা কথা বলাও শিখতে পারে আমার প্রিয় পাখি হলো ময়না ময়না তাদের বুদ্ধিমত্তা এবং কথা বলার ক্ষমতার জন্য পরিচিত আমি ময়নার মধ্যে একটির সাথে কথাও বলেছি ময়না খুব বুদ্ধিমান প্রাণী তারা মানুষের কথা শুনে এবং অনুকরণ করতে পারে তারা এমনকি জটিল ধারণাগুলি বুঝতে এবং তাদের প্রতিক্রিয়া জানাতেও পারে ময়না খুব স্নেহময় প্রাণীও হতে পারে তারা তাদের মালিকের সাথে ঘনিষ্ঠ বন্ধন গড়ে তুলতে পারে আমি ময়নাকে আকর্ষণীয় পাখি বলেও মনে করি তাদের সুন্দর রং এবং দীর্ঘ লেজ রয়েছে তারা প্রকৃতির একটি সুন্দর উপাদান ময়না পাখিকে অনেকেই তাদের ঘরে পুষে রাখে এবং ময়না পাখিকে অনেক মানুষই তাদের ঘরে রেখেছে